আমার প্রিয় মাছ চিংড়ি মাছ মানুষ সাধারণত মাছ খেতে পছন্দ করে তেলাপিয়ার ঝোল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বলে যাকে আর কাতলা মাছের পাতুড়ি বলে যেগুলোকে সেগুলোও খেতে পছন্দ করে আর আর ইলিশ সর্ষে ইলিশ সর্ষে খেতে পছন্দ করে আর দই কাতলা দই কাতলা খেতে পছন্দ করে আর আর চিংড়ি মাছ দিয়ে শাক শাক বলো কচি শাক বলো রান্না করলে ভালো লাগে খেতে ভালো লাগে মানুষের আর আর মাছ বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে আর ভালো লাগে মাছ খেতে মানুষের সব সব মানুষেরই ভালো লাগে আর কি আর নদীর মাছ নদীর মাছ বেগুন দিয়ে খেতে ভালো লাগে আর উচ্ছে দিয়ে খেতে ভালো লাগে সবারই ভালো লাগে এগুলো আর ইলিশ মাছ তো সবারই ফেভারেট ইলিশ মাছ বেগুন ইলিশ ভালো লাগে সবারই আবার সর্ষে ইলিশও ভালো লাগে আর আমার সবথেকে পছন্দ চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছের কোনো কাঁটা থাকে না তাই আমার চিংড়ি মাছ খেতে পছন্দ আর সবার যার যেরকমই খেতে ভালো লাগে আবার পাতুড়ি খেতে ভালো লাগে সবারই ভালো লাগে আর আর মাছের কাটলেট কাটলেট খেতে ভালো লাগে সবারই সবারই ভালো লাগে মাছের সব পদ মানে সব রান্নাগুলোই ভালো লাগে সবারই